পশ্চিম নদিয়া শান্তিনিকেতন বর্ধমান প্রভৃতি জায়গায় এবং কলকাতায় প্রচলিত বাংলার রাঁচি উপভাষা বলে আমি বাংলার আর কোনো উপভাষা জানি না এই ভাষাটাই যেহেতু আদর্শ বা প্রসিদ্ধ বাংলা হিসাবে স্বীকৃত আর গত একশো পঞ্চাশ দুশো বছরের বাংলা সাহিত্যের সিংহভাগ এতেই সৃষ্টি হয়েছে বলে আর অন্য কোনো উপভাষার মুখোমুখিও খুব একটা হইনি আমি তো প্রবাসে বড়ো হয়েছি ওখানে এমনি বাঙালি কম আর যারা আছেন তারা সবাই প্রায় প্রমিত ভাষাতেই কথা বলেন বা বলার চেষ্টা করেন কয়েকজনের ভাষায় একটু টান লক্ষ্য করেছি অরণ্য যারা দক্ষিণ পশ্চিমবঙ্গের আদিবাসী সুন্দরবন জাতীয় অঞ্চল আবার যারা একেবারেই উত্তরবঙ্গ থেকে এসেছেন তাদেরও একটা ভিন্ন টান লক্ষ্য করেছি মাঝে মধ্যে তবে একেবারে রাঁচি আঞ্চলিক বাংলা বা উপভাষায় ক উপভাষায় কথা বলেন এমন কাউ কারোর সাথে আমার পরিচয় নেই বা কেউ কোনো দিনও এই উপভাষায় কথা বলেছেন বলে আমি কোনো দিনও শুনিনি